আমার ঘরে গরু আছে গরুকে যত্ন করা হয় গরুর খাওয়ার খোল ভুসি মাড় খাওয়ানো হয় ঘাস পয়াল এগুলো খাওয়া খাওয়ানো হয় তাকে সময় মতো স্নান করানো হয় পরিষ্কার রাখা হয় তারপরে তার গোয়াল ঘর পরিষ্কার করে রাখা হয় তারপরে তার সে গরুর দুধ দেয় সেই দুধ আমরা পান করি বাচ্চারা খায় গরু আর একটা কুকুর আছে কুকুরও খুব খুব মানে প্রভুভক্ত ও আমাদের খুব কথা শোনে ওকে ও কেও যত্ন করতে হয় ওকে স্নান টান করানোর পযর পরিষ্কার করা গায়ে সাব সাবান টাবান দেওয়া তারপরে ওকে সময় মতো খাবার দিই মাংস ভাত যখন যাওয়া হয় ওই খাওয়া দেওয়া হয় বাইরে নিয়ে যাই বাথরুম করার জন্য বা বাইরে বাথরুম করার জন্য নিয়ে যাই আবার নিয়ে আসি হ্যাঁ রাত রাত্রে তাতে থাকার ব্যবস্থা করে রেখেছি ভালো মতন সুন্দর শোয়ার তোষক হ্যাঁ গায়ে চাদর দিয়ে ঘুম পাড়ায় হ্যাঁ ঘুমিয়ে পড়ে